হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি খোঁজ নিয়ে দেখুন এখানের চেয়ে ওখানে যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো হবে ভালো করে খোঁজ নিন আশেপাশে মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে তারপরে সেখানে যাওয়া উচিত কারণ এখান থেকে অনেক দূরে তো অনেক সমস্যা হতে পারে ওখানে পড়লে তো ভালো হয় আমি সেটাই জানি

হ্যাঁ হ্যাঁ হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তেমন করুন আচ্ছা ঠিক আছে